হ্যাঁ আমি ডিজিটাল পেন্টিং করতে পছন্দ করি তার সাথে আমি একটি ডিজিটাল আর্টও পছন্দ করি এবার আমি বলতে চাই পেন্টিংয়ের কথায় আসা যাক আমি একটি সফটওয়্যার টুলস ব্যবহার করি সেটা হচ্ছে আমি ফোন থেকেও করতে পারি মাঝে মাঝে আমি ল্যাপটপ থেকেও করে থাকি ফোনে যেমন আমি বি সিক্স টুয়েলভ বলে একটা অ্যাপ আছে সেখানে আমি নানা রকমের ছবি আঁকি ছবি আঁকি বলতে গেলে প্রিন্টিং অর্থাৎ আমি নানা রকমের ছবি সিনারি আঁকি এবং কখনও কখনও আমি একটা মানুষের মুখটাকেও বিকৃত করে দিতে পারি রঙ করে বা তার গায়ে রঙ চেঞ্জ করে দিতে পারি তাতে মোটা থেকে রোগা করে দিতে পারি এবং তার চুলের কালার বদলে দিতে পারি আমি সব রকমই করতে পারি আমি সত্যি বলতে কি ডিজিটাল আর্টের থেকে আমি সফটওয়্যার টুলস বেশি ব্যবহার করি ডিজিটাল আর্টও পছন্দ করি ডিজিটাল এবং ঐতিহ্যগত পেন্টিংয়ের মধ্যে পার্থক্য যদি বলতেই হয় আকাশ পাতাল পার্থক্য আছে ডিজিটাল বলতে গেলে এখন আধুনিকতার যুগে ছেয়ে গেছে আমাদের এই বিশ্ব সেখানে পুরোনোটা অতোটা না চললেও আধুনিকতার ছোঁয়া লেগেছে ডিজিটাল বলতে গেলে বোঝা যাচ্ছে যে এখন সবই উন্নত হচ্ছে অর্থাৎ একটা গাছ আছে যেটা হচ্ছে আমরা আগে জানতাম যে সবুজ পাতায় মোড়া একটা গাছ সেই গাছটার একটা দেখতেই আলাদা আভিজাত্য কিন্তু এখন বর্তমানে ডিজিটাল বলতে সেই পাতাটাকে সেই বাইরের দেশের মতোন হয়তো বাইরের দেশ বলতে চিরসবুজ অরণ্য না হয়ে যেটা পর্ণমোচী উদ্ভিদের অরণ্য থাকে সাভানা মরুভূমিতে গেলে বা অন্য জায়গায় গেলে আমরা দেখতে পাবো সেখানে যে পাতা মাতা সবুজের বদলে হলুদ হলুদ হয়ে গেছে বা মাঝে মাঝে কখনও সবুজের গায়ে লাল পাতা উটেছে সেটা হচ্ছে ডিজিটাল অর্থাৎ একটা গাছকে একটা অন্য রকম রূপ দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে ডিজিটাল এবং ঐতিহ্যগত পেন্টিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ঐতিহ্য যেটা হচ্ছে আলাদা রকম একটা ঐতিহ্য কাজ করবে সেখানে নানারকমের ছবি আঁকতে পারবেন এবং তার একটা আলাদাই আভিজাত্য এবং ঐতিহ্য থাকবে